আমার সংস্কৃতিতে রঙ্গোলি সূর্যকে জল কপালে কুমকুম এই ধরনের আচার অনুষ্ঠানে গুরুত্ব অনেক বেশি কারণ আমরা বাঙালি আমরা রঙ্গোলি হোলির সময় রঙ্গোলি উৎসব পালন করি আর সূর্যকে আমরা দেবতা বলে মানি তাই সূর্যকে প্রণাম করার জন্য তাকে জল নিবেদন করে আমরা প্রণাম করি আর বিবাহিত মহিলারা কপালে কুমকুম পরে স্বামী মঙ্গলের জন্য আর পবিত্র সুতো আমরা পড়ি কারণ আমাদের মনে একটা বিশ্বাস আছে আমরা মন্দিরে ঠাকুরের পায়ে সুতোটা সমর্পণ করে দিয়ে আমরা সেটা নিজেরা পড়ি আমাদের মনে এটাই বিশ্বাস আছে সেই সুতো পড়ে আমরা সুস্থ থাকবো মন্দিরে গিয়ে আমরা ঠাকুরকে প্রণাম করি আমরা সবাই বিশ্বাস করি মন্দিরে ভগবান আছেন ভগবানকে প্রণাম করলে সুখ শান্তি পাওয়া যায় মনে শান্তি থাকে আর দরগায় মুসলিমরা যায় সেরকম আমার জানা নাই দরগার বিষয়ে রোজা রোজা মুসলিমরাই করে তো এই জাতীয় আরও অনেক ধর্মীয় আচার আচরণ আছে আমরা সবগুলোকেই আমরা গুরুত্বপূর্ণ মনে করি